হ্যাঁ নমস্কার ম্যাডাম হ্যাঁ বলুন হ্যাঁ আমি দয়াময় ঘোষাল কথা বলছি আচ্ছা আপনি কোন সময়ে অনুষ্ঠানটা কথার করার কথা ভাবছেন এখানে আচ্ছা তাহলে যদি একটা রক্তদান শিবির করা যায় তাহলে ভালোই হয় কারণ এখন গ্রীষ্মকালের জন্য রক্তের চাহিদাও কম বেশি কিন্তু রক্তের জোগান কম তাহলে যদি আমাদের গ্রামটা একটু বড়ো গ্রাম এখানে লোকসংখ্যা বেশি তাই যদি সবাই মিলে একটা রক্তদান শিবির আয়োজন করা যায় তাহলে খুবই ভালো হয় হ্যাঁ কিছুদিন পর বর্ষা ঢুকে গেলেই রক্তদান শিবিরটা করে তুললে খুবই ভালো হবে হ্যাঁ হ্যাঁ আমি আপনাদের সবসময় সাহায্য করার জন্য প্রস্তুত আছি আশেপাশের যারা আছে প্রত্যেককেই আমি এবং শুধু আমাদের গ্রাম নয় আশেপাশের দু চারটা গ্রামে আমি লোক পাঠিয়ে সেখানকার মানুষদেরকেও আনার ব্যবস্থা করে দিতে পারবো হ্যাঁ বস্ত্র বিতরণও করতে পারেন আমাদের এখানে একটা বেদিয়া পাড়া আছে যারা অত্যন্ত দুঃস্থ এবং তাদের ম বস্ত্রের দরকারও প্রচুর পরিমাণে তাদের মাঝে যদি বস্ত্র কিছু তুলে দেওয়া যায় তাই উৎসবের দিনে তারা খুবই উপকৃত হবে দেখুন ওই বেদিয়া উপজাতির যে জায়গাটা আছে সেখানে মোটামোটি চল্লিশটি পরিবার বসবাস করে ওই জনসংখ্যা ধরুন চল্লিশ গুণিত পাঁচ প্রায় দুশো লোকের কাছাকাছি হবে তা আপনারা যদি দুশোটি কম্বল আর জামাকাপড়ের ব্যবস্থা করেন তাহলেই মোটামোটি প্রায় সকলেরই হয়ে যাবে হ্যাঁ আমাদের হ্যাঁ আমাদের গ্রামে দুটো প্রাইমারি স্কুল একটা হাই স্কুল আছে তা আপনি আসতে পারেন সেখানে সেখানে অনেকেই পড়ে আর তারা যদি কিছু দিতে চান বই খাতা তাহলে তারাও উপকৃত হয় হুম হুম হ্যাঁ ধন্যবাদ ম্যাডাম হুম হুম হুম